হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছিলাম যে আমার মাছ লাগতো তো তা ওই জন্য ফোন করেছিলাম আমি কিন্তু মালদা থেকে বলছি আমি মালদা দিনাজপুর থেকে হ্যাঁ তো আপনাদের ওখানে এখন তেলাপিয়া রেট কেমন চলছে তেলাপিয়া রুই

দেখি আমার তেলাপিয়া লাগবে দশ কিলো রুই লাগবে দশ কিলো হ্যাঁ তো আমার এই হ্যাঁ পরের মাসে লাগবে ঠিক আছে আমার ছেলের অন্নপ্রাশন আছে তো ওই জন্য হুম তো মাছটা কিন্তু দাদা ফ্রেস হওয়া চাই কিন্তু একদম টাটকা নেবো গঙ্গার আমি আমি লোকাল নেবো না হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আর মাছের দাদা যদি কোয়ালিটি খারাপ হয় কিন্তু তাহলে কিন্তু তাহলে এটা খুব বাজে হয়ে যাবে কারণ অনেক আমার গেস্ট আসবে বাইরে থেকে ভি আই পি ভি আই পি বুঝতেই পারছেন ওটার জন্যে আপনাকে ফোন করা আমি জানি আপনি খারাপ দেবেন না আমাকে

হ্যাঁ এক ওই জন্য দাদা আপনাকে ফোন করেছি দাদা একদম দাদা তাহলে আপনি একটু রেটটা যদি আপনি যদি একটু করে দিতেন উপকার হতো আমার ডেলিভারি আপনি এই দুপুরের মধ্যে দিলেই হবে কারণ আমার খাওয়া দাওয়া রাতের মধ্যে আছে তো

আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আমি আপনাকে দু দিন আগে জানিয়ে দেবো আমি ঠিক আছে